আমার কাছে এখন যে জিনিসটি রয়েছে সেটি হল টিভি টিভি কথার অর্থ হল দূরদর্শন দূরদর্শন মানে আমরা দূরের জিনিসকে ঘরে বসে অনায়াসেই সেগুলো দেখতে পাই কিন্তু এই টি ভির যেমন উপকারিতাও আছে তেমন এর নেতিবাচক দিকও অনেক আমরা টিভি কী করি বিদ্যুতের সাহায্যে চালনা করি তাই বিদ্যুতের সাহায্যে চালনা করার ফলে যখন বিদ্যুতের কোনো গণ্ডগোল হয়ে যায় তখন বিপদ হতে পারে দ্বিতীয়ত বাচ্চারা যদি টিভি চালাতে চায় সেখানে বিদ্যুৎ থাকার কারণে বাচ্চাদের ক্ষতি হতে পারে বাচ্চারা যদি টিভি বেশিক্ষণ সময় দেখে এবং বড়রাও যদি টিভি বেশিক্ষণ সময় দেখে তাহলে তাদের চোখের ক্ষতি হতে পারে ব্রেনের ক্ষতি হতে পারে এবং বাচ্চারা টিভি দেখার ফলে তাদের এতটাই নেশা বেড়ে যায় যে তাদের পড়াশোনারও ক্ষতি হয়ে যায় এসবের জন্য